পুরুলিয়া জেলার জলবায়ু খুবই রুক্ষ শুক্ষ প্রকৃতির যা ভৌগলিক ভাষায় আমরা বলতে পারি মৌসুমি জলবায়ুর অন্তর্গত ঋতু অনুযায়ী পুরুলিয়ার জলবায়ু পরিবর্তন হয় তবে বছরের বেশিরভাগ সময়ই গ্রীষ্ম ঋতুতে অবস্থান করে শীতকালে যেমন খুবই ঠান্ডা গ্রীষ্মকালে তা আবার অনেক কম শীতকালের তাপমাত্রা যেমন বারো ডিগ্রিতে নেমে যায় গ্রীষ্মতে তাও আবার চল্লিশ ডিগ্রিতেও উঠে যায় কিন্তু বর্ষাকালে সেই তুলনায় খুবই কম বৃষ্টিপাত হয় তাই যথেষ্ট পরিমাণে চাষবাসও হয় না ফলে এখানে প্রায়ই খরা দেখা যায় তবে একবার দুহাজার কুড়ি সালে বর্ষা ঋতুতে প্রচুর পরিমাণে টানা বৃষ্টিপাত হওয়ার ফলে এখানকার প্রায় নিচু এলাকাগুলি প্রায় প্লাবিত হয়ে ডুবে যায় বলা যায় ছোটোখাটো বন্যার মতো অবস্থা